হ্যাঁ আমি অন্য ভাষায় কারো সাথে যোগাযোগ করার জন্য অনুবাদ অ্যাপ হিসেবে গুগল ট্রান্সলেটকে ব্যবহার করি এটি খুবই সুবিধাজনক কারণ কারোর সাথে কথা বলার সময়ে এটি একটি ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদ করা খুবই সুবিধাজনক করে তোলে এতে একটি অংশে নিজের ভাষা লিখে এবং অন্য অংশ থেকে যে কোনো ভাষাতে অনুবাদ করা খুবই সোজা খুব বেশি অসুবিধে না হলেও এটিতে তিন হাজার নয়শোটি শব্দের বেশী একবারে অনুবাদ করা সম্ভব নয় এটি এটির মুখ্য অসফলতা